আধুনিক বিশ্বে এই অঞ্চলের লোকেরা যে যার নিজের নিজের ধর্ম নিজেরা পালন করে তবে ইউটিউব সোশ্যাল মিডিয়া বা অ্যাপের সাহায্যে নয় তারা যে যার নিজেদের ধর্মস্থান মন্দির মসজিদ বা চার্চে যান এবং উপাসনা করেন এবং তারপর সেখানকার ধর্মগুরুদের কাছে বসে ধর্মের উপদেশ গ্রহণ করেন তারপর এ আর যারা বয়েস্ক লোক যাদের বয়েস হয়েছে যারা বাড়ি থেকে বেরোতে পারে না তাদের তো কোনো উপায় নেই তারা তখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার সাহায্যে বিভিন্ন ধর্মগুরুদের উপদেশ শোনেন এবং শুনে নিজেরা সেই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন